যে কোন পাঁচটি তারিখ বলতে আমার জীবনের সব থেকে পাঁচটি তারিখ হল দু হাজার নয় সালের তিরিশে ডিসেম্বর আমার জন্মদিন আমার বাবা মা খুবভাবে সেলিব্রেট করেছিল সেটা আমার মনে আছে তারপরে দু হাজার ষোলো সালে আমার ফ্যামিলি থেকে দূরে চলে আসা তারপরে দু হাজার আঠেরো সালে আমার বাড়ি পরিবর্তন এগুলো তাছাড়া দু হাজার কুড়িতে আমি এই আমার যে পরীক্ষা হয়েছিল মাধ্যমিক সেটা একটা অনুষ্ঠিত দিন সেটা দু হাজার বাইশের আমার এইচএস স্কুল ছাড়া দিনটা আমার খুব অনুষ্ঠিত দিন জীবনের